আমি খুব ছোট্টবেলা থেকে সাঁতার কাটতে গিয়েছি মানে সাঁতার শিখতে যেতাম কিন্তু আমার জল দেখলে ভীষণ ভয় লাগত জলকে আমি মানে জলে একদম নামতেই চাইতাম না সেই যার কারণে হচ্ছে যে বাবা মাকে প্রত্যেক দিন নিয়ে গিয়ে শুধু স্নান করিয়ে তুলে নিয়ে চলে আসত তখন আমি সাঁতার কাটতামই না এত ভয় পেতাম তার পরে প্রত্যেকদিন বুঝিয়ে বুঝিয়ে আমি সাঁতার যখন কাটা শুরু করলাম তখন থেকে মানে মনে হলো যে না এটা আর কোনো ভয়ের কারণ না প্রতিদিনই ওরকমভাবে সাঁতার কাটতে কাটতে এখন অনেকটা সাঁতার কাটতে পারি আর সাঁতার কাটতে এখন খুব ভালো লাগে সেই কারণের জন্য ডেলিই সাঁতার কাটি তার পরে আমার তো শরীর খারাপের পর থেকে মানে লাগার পর থেকে হচ্ছে কি ডক্টরও বলে দিয়েছে যে সাঁতার কাটতে আর যখন আমি সাঁতার কাটা বন্ধ করে দিই তখন দেখি যে আমার ব্যথা মানে কোমরের ব্যথাটা আরও বেড়ে গিয়েছে লাগছে শরীর একটু অন্য রকম লাগে সেই কারণের জন্য আবার ডেইলি সাঁতার কাটা শুরু করি সাঁতার কাটলে খুব ভালো সাঁতার কাটলে শরীরের ব্যায়াম হয় শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে সেই জন্য প্রতিদিন সাঁতার কাটা খুব ভালো জিনিস সাঁতার কাটলে মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকল শরীর ভালো থাকলে সব কিছুই ভালো হয় কাজকর্ম করা শরীরের যা ক্ষমতা এই সেইগুলো করা কাজকর্ম সারাদিনই তো আমাদের করতে হয় সে সব কিছুই খুব ভালোভাবে করা যায় শরীর যখন ভালো থাকে সেই জন্য সাঁতার কাটা খুব ভালো জিনিস